আগে আমি ট্রেনেই যাতায়াত করতাম তারপরে প্রথমে প্রথম তো সবাই মিলে বাসে যাতায়াত করতো যেমন পুরী মাল মুর্শিদাবাদ এইসব জায়গায় বাসেই যাতায়াত করা হতো তারপরে আমার নতুন এক্সপিরিয়েন্স হয় ট্রেনে যাতায়াত করার তারপরে যখন আমি আবার ট্রেন থেকে আপগ্রেডেড হয়ে প্লেনে যাত্রায়াত করি তখন আমার মনে হয় যে ট্রেনের থেকে প্লেনে যাতায়াত করাতে অনেকটা সময় বাঁচে এবং যার ফলে ট্রেন ট্রেনে যেরকম কমফর্টেবল পাওয়াও যায় কিন্তু প্লেনে আরও বেশির রকমের ভালো পরিষেবা পাওয়া যায় তো আমার মতে প্লেনে যাত্রা করাটাই আমার বেশি ভালো মানে জীবনযাত্রার মানকে প্রভাবিত করেছে